হ্যাঁ আমি ভিডিও গেম সম্পর্কে সচেতন কারণ ভিডিও গেম আমার খুবই পছন্দের একটি খেলা আমি যে ভিডিও গেমগুলো খেলি সেগুলি হলো ফ্রি ফায়ার পাবজি ক্যান্ডি ক্রাশ লুডো ক্যারম এই গেমগুলি খেলতে আমি পছন্দ করি কারণ এই গেমগুলির মধ্যে আমি বন্ধুদের কাছে না থেকেও তাদের সঙ্গে ভিডিও গেমের মাধ্যমে খেলার আনন্দ উপভোগ করতে পারি তাই আমি এগুলি পছন্দ করি